ছোটো থেকে বড়ো হওয়া পর্যন্ত সবার জীবনেই নানা রকমের স্মৃতি থাকে আমার জীবনও সেরকম ছোটো বড়ো অনেক রকমের স্মৃতি আছে ছেলেবেলার দিনগুলো এখনও মনে পড়লে চোখের কোনায় জল চলে আসে আমরা সবাই মিলে একসাথে স্কুলে যেতাম স্কুল থেকে এসে সবাই মিলে একসাথে স্নান করে টিউশন যেতাম পড়তে বসতাম সেইসব দিনগুলো খুবই সুন্দর ছিলো যেগুলো আর চাইলেও কোনোদিন আমি ফিরে পাবো না এর চাইতেও সবথেকে বেশি প্রিয় স্মৃতি ছিলো একদিন আমরা দুই বন্ধু মিলে স্কুলে যাচ্ছিলাম স্কুলে যেতে যেতে পাশে এক দেখলাম কী একটা ছোট্টো আইসক্রিমের দোকান সেই দোকানে আইসক্রিম খেতে গিয়ে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো স্কুলে যেতে তখন প্রায় এগারোটা পনেরো বেজে গিয়েছিলো তাই স্কুলের গেট বন্ধ হয়ে যাওয়ার ফলে আমরা কেউ আর স্কুলে ঢুকতে পারিনি তাই দুজনেই খুব চিন্তিত হয়ে পড়েছিলাম এইবার স্কুলে কী করে ঢুকবো আর স্কুলে না ঢুকলে বাড়ি ফিরেও যেতে পারবো না কারণ বাড়িতে ফিরে গেলে মায়ের হাতে প্রচুর মার খেতে হবে সেই জন্যে আমরা ঠিক করলাম স্কুলের পিছনে যে মাঠটা আছে সেই মাঠটাতে আমরা টিফিন পর্যন্ত কাটাবো এবং টিফিনে বাড়ি ফিরে গিয়ে বাড়িতে জানাবো যে আমরা টিফিনে ছুটি নিয়ে চলে আসছি কারণ আমার শরীরটা খুব খারাপ এই ভেবে আমরা তাই করলাম মাঠে পুরো টিফিন পর্যন্ত সময় কাটালাম দুজনে দুজনেই খুব খেলছিলাম আনন্দ কচ্ছিলাম এর পাশাপাশি আবার ভয়ও লাগছিলো যে বাড়িতে ফিরে গেলে মা কী বলবে বা মাকে কীভাবে মিথ্যে কথা বলব তবুও অনেক ভয়ে ভয়ে টিফিন পর্যন্ত কাটিয়ে যখন বাড়ি ফিরে আসছি তখন মা কিছু জানতে পারে নি মাকে বললাম যে আমি ছুটিতে চলে আসছি শরীর খারাপ লাগছিলো আমার তাই টিফিনে ছুটি নিয়ে নিয়েছি তার পরের দিন হঠাৎ ক আমি জানতামই না যে স্কুলে গার্জেন মিটিং আছে তাই বাড়িতে তার পরের দিন ফোন করে জানায় যে আজকে গার্জেন মিটিং আছে আপনাকে অবশ্যই আসতে হবে এবং মা স্কুলে গিয়ে জানতে পারে ওই দিন আমি স্কুলেই যাইনি এইটার জন্য বাড়িতে এসে মা আমাকে প্রচুর মেরেছিলো সেদিন স্কুলে কিছু বলেনি কিন্তু বাড়িতে এসে আমাকে প্রচুর পরিমাণে মেরেছিলো এই স্মৃতিটা আমি চেয়েও কোনোদিন ভুলতে পারি নি এই স্কুল ফাঁকি দিয়ে আনন্দ করা তার সঙ্গে বাড়িতে ফিরে এসে মায়ের কাছে মার খাওয়া এই দিনগুলো খুবই মনে পড়ে এছাড়াও বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া আমি প্রতি বছর স্কুল থেকে যেই ট্যুরে নিয়ে যেত সেখানে যেতাম সেখানে গিয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সাথে বন্ধুদের সাথে সবাই মিলে খুব আনন্দ করতাম সেই দিনের স্মৃতিগুলো খুবই মনে পড়ে এবং খুবই কাঁদিয়ে তোলে যদি সেই দিনগুলো ফিরে পেতে পারতাম খুবই ভালো হতো